আমার এলাকার বিখ্যাত স্কুলগুলি হল চন্দ্রকোনা জিরাত হাই স্কুল কল্যাণশ্রী হাই স্কুল গুরুকুল হাই স্কুল হাই স্কুল এসব স্কুলের বিশেষত্বগুলি হল এখানে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে খুবই ভালোভাবে পড়াশুনো করান এবং বিভিন্ন বিষয় শিক্ষক ও শিক্ষিকারা গুরুত্ব সহকারে স্টুডেন্টদেরকে বিভিন্ন বিষয় ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা বা সন্দেহ থাকলে সেই বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে বিস্তারিত আলোচনা করেন এবং এখানে বিভিন্ন রাজ্য জাতীয় খেলার স্তরে আমাদের স্কুল থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন রাজ্য স্তরে খেলাধুলো করে এবং বিভিন্ন জায়গায় যেতে পারে এছাড়াও আমাদের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন পারে এবং মাধ্যম এবং মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াশুনো করায় এছাড়াও এখানে বিভিন্ন কম্পিউটার ইত্যাদি ব্যবস্থা থাকার কারণে ছাত্র ছাত্রীরা এখানে ভালোভাবে পড়াশুনো করতে পারে সেই জন্য আমাদের স্কুলগুলো একটা বিশেষত্ব বা বিশেষত্ব বা বিখ্যাত স্কুল হওয়ার এখানে বিভিন্ন মুনি ঋষিরাও পড়াশুনো করে গেছেন যার কারণেই আমাদের স্কুলের নাম বা ছাত্রছাত্রীরা সেই কারণে ভালো হয় এখানে পড়াশুনো করতে পারে এবং শিক্ষাগত পরিকাঠামো খুব ভালো থাকার কারণেই এখানে ভালোভাবে পড়াশুনো করানো এই জন্য আমাদের এলাকার স্কুলগুলি খুবই বিখ্যাত